আমাদের এখানে নদী নালা খাল এইসব জায়গায় আমাদের মাছ ধরি বালতি ছ বালতি দিয়ে জল দিয়ে ছিঁচে মাছ ধরা হয় তারপরে আমাদের বড়ো বড়ো বাঁধ আছে সেটি জালের সাহায্যে ধরা হয় আমাদের ডবা আছে আমরা মশারি এই ছিপে জালে মাছ ধরে আনি নানা জায়গার থেকে বড়ো বড়ো বড়শি দিয়ে মাছ ধরা হয় নদী নালা খালে সবেই আমাদের অভ্যাস আছে আমরা মাছ ছাড়া ভাত খাই না ছোটোর থেকে আমরা মাছ ধরায় শিখেছি এখনও আমরা মাছ ধরতে যাই না ছোটো ছোটো ডবাগুলো ছোটো ছোটো জনগণ ডোবা আছে বিলে ধান খেতে আমরা জল সেঁচে সেঁচে মাছ ধরে আনি মাছ ধরার অনেক কৌশল থাকে সবাইকার পক্ষে সম্ভব নয় যারা জানে আমরা জানি ছোটোর থেকে আমরা মাছ ধরেই খাই মাছ ধরতে আমাদের খুব ভালো লাগে